দাদা আমি পিজা অর্ডার করেছিলাম ঘন্টা দুয়েক হয়ে গেল কখন আসবেন ফোন করছি ফোনটা রিসিভ করছে না যেহেতু অর্ডার আপনারা নিতে না চান তবে ক্যান্সেল করে দিন তো আমি অন্য জায়গা থেকে অর্ডার করব আমার একটু কাজ রয়েছে বাইরেও যেতে হবে আপনার জন্য তো অপেক্ষা করে থাকতে পারি না অন্য জায়গায় অর্ডার করতেও করতেও পারি সেভাবে বলে দিন আমাকে যদি আমি আপনারা না পারেন যদি আপনাদের সময় না থাকে মেনটেন্স করতে পারছেন না তো আমাকে ছেড়ে দিন আমি অন্য জায়গা থেকে অর্ডার করে নেব আমাকে কথা দিয়ে যাচ্ছেন আমি ওয়েট করে আছি আপনার জন্য আপনার জন্য আমার সময়টা ব্যর্থতা হয়ে যাচ্ছে সে রকম করে বলে দিন আমি কতটা ওয়েট করব যদি না হয় না করে দিন তা আমি অন্য জায়গার থেকে অর্ডার করব দেখি কী করা যায় এর মধ্যে যে আমি অন্য জায়গা থেকে পারি করতে